হ্যাঁ লোকনাথ বস্ত্রালয় থেকে বলছেন কি দিদি আমি সেই তোমার পুরোনো কাস্টমার চিনতে পারছেন রেশমা রেশমা হ্যাঁ হ্যাঁ ভালো আছি আর না না না না না বলছি কি শাড়ি ও চুরিদারের পিস কেমন কী এসেছে একটু বলবেন হ্যাঁ ও হুম হ্যাঁ সামনে পুজো আসছে পুজোয় একটু বেশি সেলিং হয় বুঝেছেন আরেকটু বেশি করে আমি তুলতে চাই বুঝেছেন তো আপনি একটু দ্যাখ হ্যাঁ একটু কম করে দাম বো নেবেন কিন্তু আচ্ছা ঠিক আছে আসি আগে আপনার দোকানে তারপরে কথা হবে ঠিক আছে

ও ওই তো বললাম তো চুরিদারের পিস শাড়ি এইগুলিই বুঝেছেন আরও যদি নো সামনে শনিবার আসি

এখন পুরো টাইম খুলে রাখছেন তো দোকানটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি ঠিক আছে একটু দাম একটু কম সম করে নেবেন আমি আসছি তাহলে সামনের শনিবার ঠিক আছে রাখলাম ঠিক আছে হুম